আমি ভবিষ্যতে এমন একটি চাকরি খুঁজছি যে যে চাকরিটি ঘর থেকে ঘরে বসেই করে থাকা যাবে ঘরের সামনা সামনি কোনো যেমন আইসিডিএস কিংবা আশা যেমন বাড়ি থেকে বাড়ির বাচ্চাদেরকেও দেখাশোনা করা যায় অথচ বাইরে কাজ করেও রোজগার করা যায় এই ধরনের আমি একটি চাকরি খুঁজছি তাছাড়াও আমাদের গ্রামীণ একটি সামনে হসপিটাল আছে ওই স্বাস্থ্য দপ্তরেও যদি আমি কিছু মেয়েদের কাজ পেয়ে থাকি তাহলে সেরকম কাজও আমি করতে পারি আমার এটি ভবিষ্যতের একটি বিরাট বড়ো আশা